ভারত রাজ্যের কিছু কিছু জায়গায় যদি অবশ্যই যেতে হয় সেই রাজ সেগুলি হচ্ছে প্রথমত শিলং অরুণাচল প্রদেশ মেঘালয় দার্জিলিং এছাড়া পুরী সমুদ্র সৈকত তা বাদে গোয়া আর কাশ্মীর ভূস্বর্গ বলা হয় তা বাদে দিল্লি কারণ প্রচণ্ড ঐতিহাসিক ঐতিহ্যময়ের জায়গা যার হিস্টোরিক্যাল প্লেসেস পছন্দ করে দিল্লি তেমন অনেক জায়গা পাবেন পাহাড়ের স্নিগ্ধ পরিবেশের জন্য শিলং অরুণাচল আর কোনো মন্দির তীর্থস্থান মানে পুরী গয়া কাশী এই সমস্ত এটা বাদে কাশ্মীর তো ভূস্বর্গ আছেই আর যদি মানে মরুভূমি বা ওরকম কিছু তাহলে রাজস্থান গুজরাট এইসব জায়গা তাছাড়া পাঞ্জাবটা খুব সুন্দর ইয়াংস্টারদের জন্য একটা ঘোরার এ জায়গা পাঞ্জাবে অনেক কিছু দেখার মতো আছে অনেক হিস্টোরিক্যাল জিনিস আছে তা আমাদের কেরালা খুব সুন্দর জায়গা ব্যাকওয়াটার্স রিভার্স কালচার মানে ল্যান্ড অফ গড অ্যান্ড গডেসেস অনেক রকম ঠাকুর দেব তার এ তো হ্যাঁ এই কটা জায়গা অন্তত ঘোরায় ঘোরায় উচিত তার মধ্যে হ্যাঁ তার মধ্যের মধ্যে উত্তরাখান্ডও খুব এ কারণ শিবের একটি ভীষণ বিশেষ তীর্থস্থান ওখানে আছে কেদারনাথ বদ্রীনাথ এইগুলো তো হ্যাঁ ভারতের ভ্রমণের জায়গাগুলোর মধ্যে এগুলো যাওয়াই উচিত আর গোয়ার সিবিচেও যেতে পারে ইয়াংস্টার যারা ভীষণ একটা অন্য রকম পরিবেশ একটা মানে ভারতের মধ্যেও একটা বিদেশী ফিরি পাবেন আপনারা তো এই কটা জায়গা মানে ভ্রমণ করাই উচিত ভারতের